হ্যাঁ বলছি আপনি কে বলছেন

হ্যাঁ হ্যাঁ আছে আছে আপনি কোথা থেকে বলছেন একটু বলুন তো তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা

হুম আচ্ছা যেহেতু আমার কাছ থেকে কিনেছে আগে আর তোমার বন্ধু তো আমি আপনার বেশ ভালো ভালো কয়েকটা লোকেশানে আমার ফ্ল্যাট আছে বিভিন্ন দামে খুবই কম দামের মধ্যে ভালো ভালো ফ্ল্যাট আছে যেমন গড়িয়াতে বাঘাযতীনে শিয়ালদা স্টেশন সংলগ্ন সব জায়গায় ফ্ল্যাটগুলো আছে ফার্স্ট ফ্লোর সেকেণ্ড ফ্লোর থার্ড ফ্লোর কোন ফ্লোরে লাগবে আমার আপনার

গড়িয়ার কবি সুভাষ স্টেশানের সংলগ্ন জায়গায় পাশাপাশি একদম ওটা আপনার ওয়ান বিএইচকে পড়বে এইটটি ল্যাখ এইটটি ল্যাখ ওটা সেকেণ্ড ফ্লোর আছে আপনার ওর থেকে আরও ভালো কম দামে একটা আছে গড়িয়া স্টেশান থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে যেয়ে আর ওটা খুবই ভালো মানের পেয়ে যাবেন ওটা অনলি পঁয়তাল্লিশ লাখ টাকায় আর শিয়ালদা আছে বাঘাযতীন ওটা এখনও কাজ রানিং আছে কিছু দিনের মধ্যে ওটা ওপেন হবে ফ্ল্যাটটা এবং বিক্রি হবে তো আপনার যদি এখন খুবই কি এমার্জেন্সি নাকি কয়েকদিন লেট হলেও চলবে আচ্ছা তাহলে কিছু দিন ওয়েট করুন ওটাও কম দামের মধ্যে আপনি পেয়ে যাবেন প্রায় অ্যারাউণ্ড চল্লিশ লাখের মধ্যে আপনি ওটা পেয়ে যাবেন হ্যাঁ আপনার বন্ধু নিশ্চয়ই আমার চেম্বারটা বলে দিয়েছে কোথায় আছে একদম চলে আসুন সকাল দশটা থেকে বিকাল তিনটের মধ্যে চলে আসবেন একদম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসুন আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে সামনাসামনিই দেখা হচ্ছে হ্যাঁ